হ্যাঁ বলছি বলুন আচ্ছা আপনি এর আগে আমার কাছে ভিজিট করে গেছেন আচ্ছা তো আমার তো ঠিক মনে নেই অনেক পেশেন্টই তো আসছে আমার কাছে তো না আসলে তো বুঝতে পারবনা তো আপনি বলুন যে আপনার যখন এসেছিলেন তো আপনার কী কী অসুবিধাগুলো তখন হচ্ছিল

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি যেটা বলছেন তো এইটা আপনাকে হয়তো আগেও আমি বলেছিলাম এইটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে একটা না মানে রোগ আছে তো ওটা মো হয়েছে আপনার তো ভয় পাওয়ার কোনও কারণ নেই যে মেডিসিনগুলো দিচ্ছিলাম ওগুলো ঠিকঠাকভাবে নিচ্ছেন হ্যাঁ তো ওইগুলো যখন নিচ্ছেন তো আপনার তো বলছেন অনেকটা আগের থেকে ভালোও আছেন অনেকটা সুস্থও হয়েছেন হুম তো ভয় পাওয়ার কিছু কারণ নেই এই জিনিসগুলো এইগুলো তো আর ওভাবে কোনও এইভাবে চিকিৎসা তো হয় না এগুলো একটা দীর্ঘমেয়াদী প মানে প্রসেস তো আস্তে আস্তে করে হতে থাকবে আপনি সময় মতো ওষুধগুলো নিন জিম মেডিটেশন কিছু করুন যে এগুলো আপনাকে বলেছিলাম যেভাবে যা করতে হুম ওগুলো করুন ভয় পাওয়ার কিছু কারণ নেই জল একটু বেশি করে খাবেন হুম একটু যা সকালবেলা উঠে ঘুরতে যাবেন দেখবেন ঘুমটা যাতে ঠিকভাবে হয় দিনে আট ঘন্টা যাতে ঘুমোতে পারেন একটু টেনশন কম নেবেন চাপমুক্ত থাকবেন হ্যাঁ দেখুন ওটা তো এমনি ইয়ের ব্যাপার যখন আপনি রাত্রেবেলায় যে স্বপ্নগুলো দেখছেন ভয়ের স্বপ্ন যেগুলো বলছেন ওগুলো এই রোগের একটা লক্ষণ হ্যাঁ আপনি আসতে পারেন আপনি তাহলে এক কাজ করুন আমি যো আপনি তো জানেনই আমি যেখানে সোম আর শুক্রবার দুদিন বসি সোমবার সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং শুক্রবার সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত ঠিক আছে তাহলে আপনি শুক্রবার দিন আসুন আসলেই তখন আরও কথা হবে ঠিক আছে ও আচ্ছা ধন্যবাদ